হ্যাঁ বলুন হুম ডিসচার্জ করতে হবে বলতে আগে তো আপনাকে একবার দেখবে দেখব ঠিক আছে তা তার সাথে তো সব এ জমা দিতে হবে কাগজ আগে একবার তোমাকে চেক করে দেখতে হবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তবে ডিসচার্জ ডিসচার্জ হবে এখানে যদি

হ্যাঁ পেমেন্টটা করতে হবে তুমি ধরো ওষুধ আর চিকেন বেড হিসাবে ধরলে হুম ঠিক আছে বিলটা দেখে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে

তুমি বললে হবে সে তো ডাক্তাররা সেটা বলি ডাক্তাররা দেখে বলবে যে ডিসচার্জ কবে কি দেবে না দেবে সে রিপোর্ট কার্ড দেখে সেরকম বুঝেই তো ডিসচার্জ দেবে হ্যাঁ সে ডাক্তারবাবুদের সাথে কথা বলে দেখি রিপোর্ট কার্ড দেখুক দেখে সেরকম বুঝে জানিয়ে দেওয়া হবে কবে ডিসচার্জ হবে না হয়